সাধারণত খোলা জল বলতে এমন কোনো জলাশয় বোঝায় যেখানের জল কোনো না কোনো দিক থেকে বড়ো জলাশয়ে পতিত হয় অর্থাৎ সমুদ্র কিংবা নদীতে পতিত হয় তো এই রকম স্থানে সাঁতার কাটার জন্য আমাদের সব সময় বিশেষ কিছু সাবধানতা বা নিরাপদ থাকার উপায় গ্রহণ করতে হয় সেগুলির মধ্যে হলো স্রোত কোন দিকে যাচ্ছে সেগুলিকে খেয়াল রাখা তার সেটি খেয়াল রাখলে আমরা স্রোতের সঙ্গে সঙ্গে গভীর জলের দিকে বা উন্মুক্ত সাগরে বা নদীতে চলে যে চলে যাবো না তাছাড়া হচ্ছে খেয়াল রাখতে হবে এই সাঁতার প্রক্রিয়া যখন হবে তখন যেন আমার আশেপাশে আমার চেনা পরিচিত লোকজন থাকে কারণ কোনো বিপদ হলে তারা সহজে যাতে এগিয়ে আসতে পারে তাছাড়া বিশেষ করে দেখা যায় এই ধরনের খোলা জলে যারা সাঁতার কাটেন কিংবা যেখানে সাঁতার কাটানো হয় সেখানে কিছু সেপঠি টিন তাকে তারা সব সময় খেয়াল রাখেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে সেরকম সেফটি টিন সঙ্গে রেখে এরকম জলে সাঁতার কাটা উচিত তাছাড়া এইভাবে খোলা সমুদ্রে বা খোলা জলে সাঁতার কাটার জন্য আগে থেকে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়াটাও প্রয়োজন কারণ প্রশিক্ষণ নেওয়া থাকলে ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যায় সে ক্ষেত্রে এই এই এই ধরনের বিপদে এড়াতে প্রশিক্ষণ নেওয়াটা খুবই জরুরি বড়ো জলাশয়ে সাঁতার কাটার সময় যে সব বাধা আসতে পারে যেমন পিচ্ছিল শিলা শৈবাল শক্তিশালী প্রবাহ হ্যাঁ এইগুলো আসতে পারে তো সেই কারণে পরিচিত কেউ যারা আগে এইসব জায়গায় বড়ো জলাশয়ে সাঁতার কেটেছেন যাদের অভিজ্ঞতা আছে তাদের এই সাহায্য নেওয়া যেতে পারে তো সে ক্ষেত্রে এরকম পিচ্ছিল শিলা শৈবাল এই সমস্ত দ্বারা আক্রান্ত হওয়া বা ঘায়েল হয়ে যাওয়ার ব্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে